আমি আমার বাড়ির পাশের উঠোনে ফুলের গাছ লাগিয়েছি এবং আমি ই জমিতেও ফুলের গাছ লাগিয়েছি আর হচ্ছে আমার বাড়ির পিছনের দিকে জমি আছে সেখানে ফলের গাছও লাগিয়েছি সেই ফুল এবং ফল দিয়ে এ আমি বাজারে যাই বাজারে গিয়ে সেগুলো বিক্রি করি এবং সেই থেকে আমি ভালো একটা টাকা পাই আর ফুল এবং ফলগুলো আমি বাড়ির কাজেও লাগাই আই ফুল দিয়ে আমি বাড়ি পো পুজো করি ই ফল আমি বাড়িতে রাখি বাড়ির বাচ্চারা এবং বয়স্করা বা আমরা সবাই যায় যেয়ে যাতে খেতে পারি সেই ফল খাই আজ খাওয়ার জন্য বাড়িতেও কিছু রাখি এবং কিছু পরিমাণ ফল আমি বাজারেও বিক্রি করি ফুল এবং ফল চাষ করি ই যেমন হচ্ছে গাঁদা ফুলের চাষ করি রজনীগন্ধা গোলাপ আরও নানারকমের ফুল থাকে যেই ফুলগুলো আমি শীতকালে চাষ করি গরমকালে সেরকমভাবে ফুলের চাষ হয় না কিন্তু শীতকালে ভালো হয় হয় আমি কোনো বিয়েবাড়িতে এ ফুলের অর্ডার পেলে সেখানেও আমি ডেলিভারি দিই ই গাড়ি ফুলের গাড়ি সা ফুল দিয়ে গাড়ি সাজানোর জন্য আমি রজনীগন্ধা ফুল এবং গোলাপ ফুলে অর্ডার নিই এবং সেই অর্ডার আমি ডেলিভারি করি এবং ছামলা সাজানোর জন্যেও আমি ই গাঁদা ফুল উল রজনীগন্ধা ফুল গোলাপ ফুল সব রকম ফুলই আমি ব্যবহার করি এবং সেই ফুল দিয়ে আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করি সেইখান থেকে আমি একটা ভালো টাকা পাই আই সেই টাকা দিয়ে আমি আমার জীবনের সব শখ আহ্লাদ পূরণ করি সব রকম করে আমি ফুল এবং ফল দিয়ে রোজগার করি এবং বাড়ির জন্যও কিছু রাখি